মাছ ধরার জন্য নৌকা ব্যবহার বলতে সাগরে এক ধরনের নৌকা লাগে যেমন বড়ো বড়ো জাহাজ যে ট্রলার নদীতেও এক ধরনের লাগে ছোটো ছোটো নৌকা জঙ্গলের ভিতরে যখন মাছ ধরতে যায় তখন পাল তোলা নৌকা অনেক রকম সাগরেরও আলাদা নদীরও আলাদা জঙ্গলের ভিতরেও আলাদা আলাদা নৌকা ব্যবহার করা হয় কিন্তু আমরা তো থাকি শহরে ততটা অভিজ্ঞতা নেই ধারণা নেই যতটা জানি আর কি এইভাবে তারা আলাদা একের অপরে নৌকা ব্যবহার করতে থাকে কিন্তু আমিও তো থাকি শহরে নৌকা ব্যবহারে অতটা জানা ধারণা নেই কিন্তু আমিও কোনও নৌকার মালিক না এই বলে আমার বক্তব্য শেষ করছি